আমার এলাকার কুসংস্কার সম্পর্কে বলতে গেলে প্রথমেই যেটা আমরা ছোট থেকে লক্ষ্য করে দেখি যে রাস্তায় কোনো মানুষ পার হতে হতে একটা বিড়াল হয়তো রাস্তা দিয়ে মাঝ রাস্তা দিয়ে পার করে দিল তো তাহলে অনেকে সেটাকে বিশ্বাস করে যে হয়তো কোনো দুর্ঘটনা হবে বা কিছু অশুভ লক্ষণ বলে সকলে এটা মনে করে বিড়ালটাকেও এভাবে দেখে আবার এক তরফ মানুষ দেখছে কিছু কিছু মানুষ যে বলে যে বিড়ালটা নাকি মা ষষ্ঠী বিড়ালের পুজো হয় তো সেই জন্য বিড়ালকে মা ষষ্ঠীও বলা হচ্ছে আবার বিড়াল যদি রাস্তায় ডিঙিয়ে দিচ্ছে তাহলে হয়তো একটা মানুষ ভাবছে যে হয়তো কিছু ক্ষতি হয়ে যাবে ওই জন্য অনেককে আমি এটাও দেখেছি যে রাস্তার মাঝে দাঁড়িয়ে যায় বিড়ালটা যাওয়ার পর কেউ পার হবে তারপর পার হয় এছাড়াও আছে আরও বাড়িতে যদি হয়তো মানে অনবরত ধরে কাক ডাকতে শুরু করল তাহলেও হয়তো অনেকে বলে যে কিছু অশুভ লক্ষণ বা কুকুর কাঁদলে কুকুর কাঁদলেও অনেকে মনে করে যে কিছু অশুভ কিছু ঘটনা ঘটবে তারই সঙ্কেত দিচ্ছে কুকুরে কুকুর কাঁদছে তো কুকুর কাঁদা বিড়াল পার হওয়া কাক ডাকা এগুলো আমি দেখেছি আমার এলাকার মধ্যে কুসংস্কার বলতে এমনকি মানুষ কিছু কিছু মানুষকেও না জেনে না শুনে বলে দেয় যে এ ডাইনি এটা এখনো পর্যন্ত এই মানে প্রথাটা আছে ডাইনি প্রথা মানে ডাইনি বলে কাউকে ঘোষণা করে এই জিনিসটা এখনো মানে মানুষের মন থেকে হঠেনি যে কোনো মানুষ ডাইনি হয় না ডাইনি বলে কিচ্ছু হয় না কিন্তু কোনো মানুষকে দেখলেই হয়তো ভাবল যে কারো হয়তো শরীরের কিছু প্রবলেম আছে একটু দেখতে রোগা বা কিছু হয়ে গিয়েছে হঠাৎ করে কাউকে বলে দিল ও ডাইনি ও ডাইনি ওর ওর নজর দোষটা খারাপ তো এটাও মানে আমি দেখেছি লক্ষ্য করেছি এবং বিধবা মানুষ যারা হয় বা বা যারা বন্ধ্যা নারী হয় তাদেরকে কোনো শুভ কাজে অনেকে মানে আসতে বন্ধ করে বা সকালে মানে ওদের মুখ দেখতে চায় না তো এগুলো তো ঠিক নয় আমাদের এলাকায় বা যেখানেই হয় সেগুলো তো গ্রামে শহরে কোনো জায়গায় তো এটা করা উচিত নয় সবাইকে সমান মানে সম্মান দেওয়া উচিত সবাই মানুষ সবার অধিকার আছে বাঁচার এবং কী বলব কেউ হয়তো শারীরিক অসুস্থতার কারণে মা হতে পারছে না তো তাকে অন্য ভাবে দেখা একদমই উচিত নয় সবার মানে অধিকার বাঁচার এটাই আমি চাইব আমি আমার এলাকার মানুষদের এটাই বলব যে তোমরা কুসংস্কার থেকে বেরিয়ে এসো এবং এগোও আরও উন্নত হও উন্নত কর নিজেকে এটাই আমি চাইব